পূর্ব বর্ধমান জেলায় প্রথম প্রধান জাতিগত ও ভাষাগত গোষ্ঠীগুলি হল হিন্দু মুসলিম বৈধ জৈন এবং এখানে বিহারি এবং আরও অন্য অন্য জাতিরা থাকে বসবাস করেন আমরা একে অপরের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি অংশগ্রহণ করে থাকি এবং আমার যেহেতু একটু গ্রামের দিকে বাড়ি সেখানে আমরা সেখানে আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম একসাথে থাকি এবং আমরা একে অপরের আচার অনুষ্ঠান আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি এবং আমরা মিলেমিশে খুবই ভালোভাবে থাকি না আমি না আমি আমার এলাকায় বসবাসকারীর কোনো কোনো উপজাতি গোষ্ঠীর সম্পর্কে অবহিত নই আমার জেলায় এবং আমার আশেপাশে জেলার ভাষা পরিবত্তন হয় ভাষা পরিবত্তন হয় যেমন বেদিয়া ভূমিজ ভেদিয়া এছাড়াও বিহারিদের বিহারা ভাষা বিহারি ভাষা বিহারিদের বিহারি ভাষা এবং আমাদের এখানে আমাদের এখানে বাংলা ছাড়াও হি হিন্দি ভাষার অনেক মানুষ থাকেন তারা হিন্দি ভাষায় কথা বলেন